আমার তোলা কিছু প্রিয় ছবি আছে তার মধ্যে একটি ছবি হলো আমি একদিন আমার ছেলে স্বামী সবাইকে নিয়ে বাইরে পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম সেখানে যেয়ে একটা সুন্দর পরিবেশের মধ্যে একটা ছবি উঠেছিলাম সেই ছবিটা আমার মনে হয় আমার জীবনের সেরা তোলা ছবি ওই ছবিটা যখনই দেখি বা যতবারই দেখি ততবারই মনে হয় আমি সেই পাহাড়ের মধ্যেই আছি বা সেখানেই বসে আছি এই জন্য আমার মনে হয় ওই ছবিটা এত সুন্দর লাগে আমার ছেলেও মাঝে মাঝে বলে মা দেখো দেখো পাহাড়টাকে কত সুন্দর দেখাছে আর আমরা যেন পাশে বসে আছি মনে হচ্ছে পাহাড়ের উপর বসে আছি আমাদের এই ছবিটা এত মন মুগ্ধ করে আমার ছেলেও বারবারই বলে মা ওই ছবিটা দেখাও না বের করাও না আর আমারও মাঝে মাঝে ফাঁক পেলেই মনে হয় ওই ছবিটা দেখি আর ওই ছবিটা দেখলেই মন ভরে যায় আর আমার হাসবেন্ডের সেই হাসি আমার হাসি এই হাসি মুখগুলো দেখলেই মনে হয় সেই বেড়াতে যাওয়াটা সার্থক বেড়াতে যেয়ে যে ছবিটা তুলেছি এটা আমাদের একটা স্মৃতি হয়ে থেকে যাবে এই স্মৃতিটুকুর জন্যই আমার এই ছবিটা তোলা